হ্যাঁ বলুন হ্যাঁ আমি সবজির চাষ করছি সবজি আমি বিক্রি করবো না সবজি তো অবশ্যই বিক্রি করবো আপনার কী কী লাগবে বলুন আমার অনেক রকম সবজি আছে আমার কাছে আমার কাছে টমেটো আছে ফুলকপি বাঁধাকপি ওলকপি সিম আলু বেগুন পটল ঢ্যাঁড়োস উচ্ছে আমার কাছে যা খুঁজবে সবই পাবে কোনটা কীরম দাম এবারে আপনি একটা তো নেবেন সেরম একটু দামটা আপনি কত কিরম দিতে পারেন সেরম বলুন সেরম হিসাবে আমি হুম ঠিক আছে আমি তাহলে একটু কমে টমে দবো হুম আমার এর সবজি অনেকরকম আছে তুমি যা খুঁজবে বিন্স কড়াই বড়বটি কড়াই গাজর বিট কুমড়ো সবই আছে আপনি যেটা বলবেন যদি বল বাড়িতে দিয়ে আসবো দিয়ে আসব যদি তাহলে আপনি গাড়িতে নিয়ে যাবেন নিয়ে যাবেন আপনার যেটা খুশি ঠিক আছে সেটা দেখা যাবে হ্যাঁ গাড়ি তো দিয়ে আসতে গেলে একটু বেশি তো অবশ্যই দিতে হবে ঠিক আছে তা আচ্ছা সে আছে ঠিক আছে সে আমি ফোনে বলে দেবো যে কোনটা কী দাম সেটা আমি সেখানে গিয়ে ঠিক একটা টোটাল হিসাব করে বলে দেবো হুম ঠিক আছে